আমি আমার গাছপালা বৃদ্ধির জন্য দোআঁশ মাটি ব্যবহার করে থাকি গাছের বৃদ্ধির জন্য দোআঁশ মাটি সবথেকে ভালো এবং এ মাটি ব্যবহার করলে গাছের বৃদ্ধিটা তাড়াতাড়ি হয় আর সার হিসাবে আমি সবসময় কম্পোস্ট সারগুলোই ব্যবহার করি বেশি তবে রাসায়নিক সারও ব্যবহার করি রাসায়নিক সারে এখন বর্তমানে রাসায়নিক সার কিছু কিছু সময়ে লাগে এছাড়া আমি বাড়িতে সবজির খোসা এবং বিভিন্ন আবর্জনা একটা বালতির ভিতরে রেখে সেটাকে ভালো করে পচিয়ে গাছের গোড়ায় দেওয়া হয় এর এ সারটাও ভালো গাছ বৃদ্ধিতে সাহায্য করে গাছের ফুল ফল আনতেও সাহায্য করে